পশ্চিম মেদিনীপুরে জেলায় অনেকগুলি উল্লেখযোগ্য বা ঐতিহাসিক স্থান রয়েছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান হল গড়বেতা থানার অন্তর্গত গণগনি এই স্থানটিকে পশ্চিম মেদিনীপুরের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় এই স্থানটি অনেক লোক শীতের সময় বা অন্যান্য সময় পিকনিক করতে আসে এবং মন্দির রয়েছে জয়ন্তীপুরের মধ্যে যেমন রাম মন্দির ও মসজিদ নানারকম মসজিদ রয়েছে ও ঐতিহাসিক স্থান রয়েছে ফাঁসিডাঙ্গা এর মধ্যে এর উল্লখযোগ্য ফাঁসিডাঙ্গাতেই প্রচুর পরিমাণে প্রতিদিন মানুষ যাতায়াত করতে থাকে এবং এই রাম মন্দিরে প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করে এখানের মধ্যে অনেক অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা পড়াশোনা করছে বেদ হিসেবে এই বেদ এর আমাদের হিন্দু ধর্মের নানারকম জিনিস হিসেবে এই বেদ নিয়ে পড়াশোনা করছে অনেকেই এই তাই পশ্চিম মেদিনীপুরের মানুষ অন্যান্য মানুষ এই সমস্ত এলাকায় ঢুকবার আগে অনুমতি নিয়ে প্রবেশ করে মানুষ অবসর সময় কাটানোর জন্য অনেকে এই সমস্ত জায়গায় যাওয়ার অনুমতি নিয়ে আসে ও বেশিরভাগ টাইমটাই মন্দির মসজিদ ও নানারকম স্থানে কাটিয়ে আসে তাই এই স্থানগুলি পশ্চিম মেদিনীপুর এলাকায় খুব ল্যান্ডমার্কযোগ্য এবং ঐতিহাসিক স্থান